আমি আমার পরিবারের সাথে ভ্রমণ করতে চাই কারণ আমার পরিবারের সাথে ভ্রমণ করতে বেশ ভালোই লাগে পরিবারে আমাদের অনেকে আছে যেমন বাবা মা ভাই বোন কাকা কাকি দাদু ঠাকুমা সবাই আছে তারপর আমার শ্বশুরবাড়ির অনেক লোক আছে আমার ছেলে মেয়ে যেমন ধরুন আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে ভ্রমণ করতে বেশ ভালোই লাগে আর আমি যেখানেই যাই সবাইকে একসাথে নিয়ে যেতে নিয়ে যাই কারণ আমি আমি চাই আমি যেখানে যেখানে চাই যাই তারাও সেখানে সেখানে ঢুকতে পারে কারণ সবাই একসাথে গেলে আনন্দ মজা আনন্দ মজা গল্প সবই হয় সবাই মিলেমিশে থাকলে একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং একে অপরে সুখ দুঃখে আমরা পাশে থাকি